আমি আমার বাড়ির কিছু জমি জায়গা আছে সেখানে কিছু চাষবাস করে থাকি সেই চাষবাসগুলি হল কিছু কিছু সময় ধানের চাষ আলুর চাষ আর কিছু কিছু সময়ে শাক সবজি নানা কাঁচা সবজি চাষ করে থাকি এই সময় সবজিগুলিকে আমার খুব যত্ন সহকারে চাষ করতে হয় তা না হলে সেটাতে কীটপতঙ্গ নষ্ট করে দেয় যখন কীট পতঙ্গ বা পোকা মাকড় লাগে আমরা তাতে ওষুধ দিই ওষুধ দেওয়ার পর আবার গাছটা আস্তে আস্তে পোকা মরে সুস্থ ও সবল হয়ে ওঠে এর ফলে সব ফল দেয় আর এই কারণগুলি হয় কিছু কিছু ঋতু বৈচিত্রের জন্য কিছু কিছু সময় বৃষ্টির কারণে গাছ ধসা লেগে যায় বা পচে যায় এতে অনেক ক্ষতি হয় এই সমস্ত কারণগুলি না থাকলে অতি সহজেই চাষবাস করা যাবে